বাড়ির বাগানে বা উঠোনে পাখিদের ডেকে আনার জন্য আমাকে ধান চাল খড়ের যে কুটো হয় সে কুটো আবর্জনা সে সব কিছু দিয়েই বাড়ির উঠোনে ছড়িয়ে রাখতে হবে ছড়িয়ে রাখার ফলে যে পাখিরা আপসেই তখন আসবে আসার ফলে সেই পাখিটা সেই ধানের টুকরো বা ধান খড় চাল খাবে খাওয়ার ফলে বিভিন্ন ধরনের যে পাখিরা আসে সে পাখিরা খেয়ে তাদের জীবন টিকিয়ে রাখে বা সেখানে জল দেওয়া হয় পাখিরা জল খায় জল খেয়ে আমাদের বাগানে যদি মানে গাছ থাকে সেই গাছে পাখিরা বাসা বাঁধে সেই গাছে বাসা বাঁধে সেখানে যদি গাছে যদি ফল ধরে পাখিরা সেই ফল খায় ফল খেয়ে তাদের জীবন টিকিয়ে রাখে এবং গাছে বাসা বাঁধে বাসা বেঁধে সেখানে সে সঞ্চয় করে থাকে সে সঞ্চয় করে থাকার ফলে তার জীবন রক্ষা পায় এবং তার যে বাচ্চারা সে যখন ডিম পাড়ে সে ডিম পেড়ে তার বাচ্চাদেরকে খুব যত্ন সহকারে রাখতে চায় তার বাচ্চারা যখন না সে উড়তে শেখে তখন সে তার বাচ্চাদের জন্য খাবার সঞ্চয় করে আনে এনে তার কুটিরে রাখে নিশ্চয়ই কোনো পাখির বাসা দেখলে আপনি কোনো দিনের জন্যও সেই পাখির বাসাটাকে ভেঙে ফেলবেন না এটা আপনার কাছে অনুরোধ যে কোনো মানুষই পাখির বাসা দেখলে সে বাসা আপনি তুলে দেবেন বাচ্চাদের নষ্ট করবেন না তাদেরও প্রাণ আছে আমাদের যেমন প্রাণ আছে তাদেরও নিশ্চয়ই প্রাণ আছে তাদের খেতে দেওয়ার জন্য কোনো কিছু দিতে হয় না তারা না উড়ে এসে এক জায়গা থেকে অন্য জায়গায় অন্য জায়গায় উড়ে এসে তারা খাবার নিশ্চয়ই খুঁজে বের করে